হ্যাঁ মানবেন্দ্র ম্যাডাম বলছেন বলছিলাম যে আমাদের স্কুলে তো আমি শেফালি বলছি হ্যাঁ বলছিলাম যে আমাদের স্কুলে তো এ বছর তো স্বাধীনতা দিবস তো ভালোভাবে তো উদযাপন করতেই হবে তো তো সেইটা নিয়ে দুজনের মধ্যে একটু আলাপ আলোচনা করে নিলে ভালো হয় না করব বলতে দেখুন এখনও স্কুলে সবাই মিলে তো এটা নিয়ে তো মিটিংয়ে বসা হয়নি এবার আগে আপনি আর আমি দুজনে মিলে মিলে একটু মানে কথাবার্তা বলে বলে নিই তারপর স্কুলে গিয়ে একটা একটা মিটিং হ্যাঁ সবাইকে নিয়ে জানানো যাবে তো বলছিলাম হ্যাঁ সেটাই তো বলছিলাম যে স্বাধীনতা দিবসে আগে তো সমস্ত ছেলেমেয়েদেরকে তো বলতে হবে যে কীভাবে কী মানে লাইন বাই লাইন সাজিয়ে কীভাবে মানে পথচারী করা হবে তো সেই বিষয় নিয়ে আগে প্রতিটা স্টুডন্টদেরকে তো বলতে হবে হ্যাঁ কে কী করবে সেই জিনিসগুলো তো দেখতে হবে তারপর আমাদের স্কুলে তো অনেক তো ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে যারা গান কবিতা আবৃত্তি ভালো ভালো জানে হ্যাঁ এক্সপার্ট আছে তো ওদেরকে নিয়ে বসে আমাদেরকে তো ভালোভাবে সব কিছু করতে হবে আর তাছাড়া আমি হেড স্যারকে দেখেছিলাম যে তিনি সমস্ত দায়িত্বটা আপনার আর আমার ওপরেই দিতে চান আর আমাদের উপর দায়িত্ব দিতে চান বলেই কিন্তু আমি আপনাকেই ফার্স্টে ফোনটা করে কিন্তু বললাম হ্যাঁ ওই জন্যে বললাম তো দুজনে মিলে যদি একটু ভালোভাবে যদি আমরা জিনিসটা সাজিয়ে নিতে পারতাম তাহলে বাকি এবারে স্যার ম্যাডামদেরকে আমরা ব্যাপারগুলো বলে দিতাম যে এইভাবে এইভাবে করব তখন ওদের বুঝতেও সুবিধা হতো জিনিসটা তো স্কুলের সমস্ত ছেলেমেয়েদেরকে কালকে তাহলে আমি এই মিটিংয়ের ব্যাপারে বলি আর এই সতেরো তারিখে হ্যাঁ এই স্বাধীনতা আচ্ছা আচ্ছা আচ্ছা তাই জানিয়ে দেবেন আর আচ্ছা আচ্ছা সবই ঠিক আছে আর আমি তাহলে প্রতিটা ক্লাসে গিয়ে কোন ছেলে মেয়েটা কত ভালো পড়াশোনা করতে পারে কত ভালো এই পড়াশোনা ঠিক ওইটা অতটা জরুরি নয় কিন্তু ওই গান বাজনা দিকটা কতটা কার ভালো রয়েছে ঠিক আছে তো সেই সব জিনিস কে ভালো নাচ জানে কে ভালো কবিতা বলতে পারে কারণ অনুষ্ঠানে তো ওই সব জিনিসগুলো লাগবে তো আমি তাহলে ওই সব জিনিসগুলো আমি প্রতিটা ক্লাসে ক্লাসে গিয়ে আমি দেখে নেব হুম তো আমি ওটা দেখে নিয়ে তারপরে আমরা সবাই মিলে তাহলে একটা মিটিংয়ের আয়োজন করব তাহলে এই কথাই রইল তাহলে স্কুলে দেখা হচ্ছে স্কুলে তাহলে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি